নিউ বাইকার সাধারণত কি কি ভুল করে থাকে সেটা বলতে হলে অনেক ভুলই আছে একটা হচ্ছে রোড রেজ যেটা আমাদের নিজেদের সমস্ত উত্তেজনা আমরা রাস্তার উপর বার করতে চাই সেইটা একদমই ভুল কথা একদমই করা উচিৎ না রোড রেজ র্যাশ ড্রাইভিং করা বা অ্যাকসিলারেটার আমাদের নিজেদের অ্যাকসিলারেটারের উপর কন্ট্রোল থাকা উচিৎ আমরা যখন প্রথম অ্যাকসিলারেটার দাবাই তখন অ্যাকসিলারেটারের ওপর আমাদের কন্ট্রোলটা একদমই থাকে না অ্যাকসিলারেটারটা আমরা মনে করি যে যতটাই আমরা যখন ফাঁকা রাস্তা পাই যখনই আমরা সেই সুযোগ পাই মনে করি যে অ্যাকসিলারেটারটা সম্পূর্ণ ব্যবহার করা উচিৎ কিন্তু সেটা না অ্যাকসিলারেটারটা সম্পূর্ণ ব্যবহার স্পিড ওই সেফ মাত্রা অতিক্রম করার জন্য নয় সুরক্ষা মাত্রা অতিক্রম করার জন্য নয় সেটা হচ্ছে নিজের স্পিডটাকে কন্ট্রোল করার জন্যই আমাদের অ্যাকসিলারেটার এবং ক্লাচ এবং ব্রেক তো এ সবগুলো ঠিকভাবে ব্যবহার করা উচিৎ আরেকটা যে হেলমেট আর জ্যাকেটের ব্যবহার খুব করা উচিৎ যদি বিশেষ করে আমি হাইওয়েতে চালাচ্ছি তখন লাইট জ্যাকেটের ব্যবহার বা স্পোর্টস বাইক বা কোনো কিছু চালাচ্ছি তখন আমার জ্যাকেটের ব্যবহার করা উচিৎ তো এরকমভাবেই একটা নিউ বাইকার নানারকম ভুলের কারণে অ্যাকসিডেন্ট ঘটে তো সেফ ড্রাইভ সেভ লাইফ মেনে যদি আমরা চলতে পারি তবে আমরা অনেক অন্যকেও বাঁচাতে পারবো এবং নিজেও বাঁচতে পারবো